এখন সময় হয়েছে বিজ্ঞান প্রযুক্তির সময় আর এই বিজ্ঞান প্রযুক্তির আশায় মানুষজন সবাই এমনকি আমিও এই বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজের শরীর কম খরচ করে সময়টাকে কাজে লাগিয়ে বিভিন্ন কাজ কম সময় করে নিতে চাইছি যেমন আগে আমরা চিঠি লিখতাম যখন আমরা হস্টেলে থাকতাম তখন চিঠি লিখতাম তারপরে মোবাইল আসায় হাতে ফোন আসায় আমরা কিন্তু সেই ফোন কল বা টেলিফোন ব্যবহার করি বিভিন্ন লোকের সঙ্গে ঘরের লোকের সঙ্গে বাড়ির লোকের সঙ্গে পরিবারের সঙ্গে কাজ করি অর্থাৎ মানে কন্টাক্ট করি এর পর বিভিন্ন খাবার দাবার তৈরি করতেও কিন্তু অনেক সুযোগ সুবিধা হয়ে গিয়েছে যেমন অনেক বিজ্ঞান আসায় প্রেশার কুকার আরো রয়েছে যেগুলো ইলেকট্রিক চুল্লি হয় যেগুলো ইলেকট্রিক যেগুলো ওভেন সেগুলোতে রান্না করা হয় খুব জলদি তাড়াতাড়ি রান্না করা হয় আরো অনেক কাজ রয়েছে যেগুলো বিজ্ঞান প্রযুক্তি অনেক সুযোগ সুবিধার মাধ্যমে আরো জলদি তাড়াতাড়ি করে দেয় এবং মোবাইলের ব্যবহার এখন অনেকটাই বেড়ে গিয়েছে ফলে মানুষজনের সুযোগ সুবিধা অনেক হয়েছে লোকজন আর চিঠি লিখতে হয় না মেল পাঠাতে হয় অনেক সিস্টেম রয়েছে যেগুলো এখন অনেক সুবিধা করে দিয়েছে